হ্যাঁ আমি এমন একটা খেলা খেলেছি তো খেলাটি হলো হাঁ কবাডি তো কবাডি খেলতে গিয়ে আমার আমি কোনো দিন কিছু পায় নি বা কোনো ট্রফি বা কোনো সম্মান কোনো দিন কিছুই পায় নি উলটে আমার ওই খেলাটি কবাডি খেলতে গিয়ে আমার হাত ভেঙে গেছিলো তো হাত ভাঙার কারণেই আমি আর পরবর্তীকালে ওই খেলাটা আর খেলি না আমার ওটা ভালোও লাগে না আর ওই খেলাটা আমাকে কোনো দিন কিছু দেয় নি কিন্তু আমার থেকে নিয়েছে আমার হাত ভেঙে গিয়েছিলো আমি অনেক দিন বিছানায় ছিলাম তো এই জন্য আর আমি ওই খেলাটা খেলি না